এটা কি ক্যাব এজেন্সির নাম্বার আচ্ছা আমার নাম পিঙ্কি দাস আমি গতকাল আপনার ক্যাব এজেন্সি থেকে একটি ক্যাব বুক করেছিলাম হ্যাঁ ড্রাইভারের নাম আমার মনে আছে ওনার নাম বিকাশ ভৌমিক দেখুন আমি আপনাকে কিছু কথা বলতে চাই এখনও তো কোভিড পুরোপুরি যায় নি মানুষের নিজে নিরাপদে থাকা ও অন্যকে নিরাপদে রাখার দায়িত্ব তো আমাদের নিজেদেরই উনি ক্যাবের ভিতর মাক্স পরেছিলেন না তারপর ক্যাবটাও ভালোভাবে স্যানিটাইজেশন করা ছিলো না ক্যাবের সিটের কভারটাও কিছুটা ছেঁড়া ছিলো তার উপর আবার সিটটাও নোংরা ছিলো ক্যাবের ভেতরে চিপ্সের প্যাকেট চিপ্সের টুকরো পড়েছিলো এরকম অস্বাস্থ্যকর ক্যাব পরিবেশে আমাকে পড়তে হয়েছিলো বলছি অ্যাক একটু দেখবেন এরকম পরিস্থিতি যেন না আর কোনোদিন তৈরি হয় পরের বার থেকে যেন এরকম না থাকে আচ্ছা রাখছি